আমার কাছে রান্নার সময় বা রান্নার কোনো উপকরণ কম থাকলে আমি যে রান্নার রেসিপিটা করবো সেটা হলে রুই মাছের তেল হলুদ ঝোল যেটা করতে খুবই কম উপকরণ লাগে এবং সময়ও কম লাগে এটা শুধুমাত্র মাছটা ভেজে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিয়ে তারপরে কড়াইয়তে শুধু কাঁচা লঙ্কা এবং কালো জিরে দিয়ে একটা বাটিতে হলুদ এবং জল মিক্সড করে রাখতে হবে সেটাই জলটা আর কি দিতে হবে কড়াতে এবং জলটা যখনই ফুটে উঠবে ওর মধ্যে মাছটা দিয়ে দেবো এবং পরিমাণ মতো লবণ দিয়ে যখনই একটু মাছটা একটু ফুটে উঠবে এবং সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই মাছটা নামিয়ে নিতে হবে সব থেকে কম সময় বা কম উপকরণে আমার কাছে এই রেসিপিটাই আছে